পশ্চিমবঙ্গে প্রতিটা কাজ স্থানীয় অর্থনীতি উন্নয়ন এভাবে করেছে ধরো যে কোন ক্ষেত্রে অর্থনীতিকে এভাবে উন্নত করেছে কোম্পানিগুলো প্রথমে এসে এসে পশ্চিমবঙ্গের মধ্যে এসে নতুন শাখা খুলেছে এবং তারা অনেক ধরনের স্থানীয় মানুষদের চাকরির ব্যবস্থা করেছে যারা হয়তো বাইরে গিয়ে চাকরি করছে তারা হয়তো নিজের ঘরের থেকে এসে ওর থেকে কম টাকায় হলেও তারা নিজের সুবিধা মতো করে সেখানে কাজ করতে পেরেছে এবং দিনের শেষে তারা নিজের ঘরে গিয়ে ফেরত দিতে পারছে অর্থাৎ একটা জায়গায় এসে যে অর্থনীতি তারা করে দিল অর্থাৎ কিছু লোকদের অর্থের যোগান দিল এবং সেই লোকগুলো হয়তো আরও কিছুজন লোকগুলোকে তাদের আন্ডারে কাজ করালো এইভাবে একটা লম্বা চেন ওয়াইজ একটা জিনিস তৈরি হয়ে যায় যার ফলে মানুষের আর্থিক সংকট একটু দূর হয়ে যায় অর্থাৎ এইসব কোম্পানিগুলো বাইরে থেকে এসে একটা সিস্টেম নিয়ে আসে এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকে সেটা পরিচালনা করে এবং এর ফলে স্থানীয় লোকেদের কিছু সাহায্য হয়ে যায় আর্থিক দিক দিয়ে এবং দেশের কিছুটা উন্নতি হয়ে যায় অর্থনৈতিক অবস্থা